জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিকল্প দর্শনার্থীর বিকল্প আছে পশ্চিমবঙ্গের দর্শনার্থী দর্শনার্থীরা যে মুর্শিদাবাদ হাজারদুয়ারি

দর্শন করতে পারেন আর ঐতিহাসিক স্থান ওই মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঐতিহাসিক স্থান ল্যান্ডমার্ক মুর্শিদাবাদ